আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো পাহাড় এবং আমার ছোটো থেকে স্বপ্ন ছিলো যে পাহাড়ে ঘুরতে যাবো আমি বাড়িতে অনেকবার পাহাড়ে যাওয়ার কথা বলেছিলাম বাট বাড়ি থেকে কেউ আমাকে পাহাড়ের নাম শুনলে কেউ আমাকে যেতে দেয় নি বা পাহাড়ের নাম শুনলে কেউ আমাকে ঘুরতে যেতে দিতো না আমি এক দিন বন্ধুদের সাথে প্ল্যান করে বাড়িতে মিথ্যে কথা বলে পাহাড়ে গেছিলাম সেখানে বন্ধুদের সাথে আমি ট্রেকিং করে পাহাড়ে উঠেছিলাম এবং সেখানে তাঁবু খাটিয়ে আমরা রাত কাটিয়েছি এবং সেখানে ট্রেকিং করে পাহাড়ে চূড়ায় উঠেছিলাম যেখানে আমার অনেক বন্ধুরা তারা অনেকেই মানে পাহাড়ে উঠতে পারে নি সেখানে আমি পায়ে হেঁটে পাহাড়ে উঠেছিলাম সেটা ছিলো আমার কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা এবং আমি সেই ঘটনাটাকে আমি নিজে ক্যামেরা বন্দী করি মানে আমার ফোনে ছবি তুলি এবং সেই ছবিটি আমি ফেসবুকে আপলোড করি এবং আপলোড করায় আমার অনেক বন্ধুরা যারা জানতো না বা বাড়ির লোক জানতো না যে আমি এতে গেছিলাম পাহাড়ে গেছিলাম সেখানে সবাই জানতে পারে এবং অনেক ভালো ভালো কমেন্টও করে আমাকে